এটা কি এস ডি ফটোগ্রাফি বলছেন হ্যাঁ বলছি আমার না সামনে একটা বোনের বিয়েবাড়ি আছে তো একটু ডেকোরেশান বা থিম নিয়ে একটু কথা বলার ছিলো আপনাদের ওখান থেকে আসতে পারবেন তো ওই ফাল্গুন মাসের মাঝামাঝি সময় করে মানে সাজাতে গোছাতে মানে আমাদের তিনটে অনুষ্ঠান হবে সংগীত মেহেন্দি আর বিয়ে তো তিন দিনে কি রকম কি খরচা হবে একটু বলবেন ও আচ্ছা আর থিম বা ডেকোরেশান কোনটার ওপরে তিন দিন হবে কিন্তু তিন দিন তিন রকম থিমের উপরে কিন্তু করতে হবে হ্যাঁ দেখুন সংগীতের দিন কিন্তু সবুজের ওপরে থিম থাকবে মেহেন্দির দিন হলুদ আর বিয়ের দিন কিন্তু হ্যাঁ আর লোকগুলোকে না একটু বেশি পাঠাবেন কারণ হচ্ছে এইখানে কাজটা তো অনেকগুলো আছে কারণ আমাদের অনেক বড়ো জায়গা আছে সাজাতে গোছাতে সময় লাগবে হ্যাঁ তাহলে ওইটা একটু মাথায় রেখে সব কিছু পাঠাবেন আর ফুল ফুলের ডেকোরেশানটা কিন্তু পুরোটা সাদার উপরে থাকবে ঠিক আছে সাদা ফুলের উপরে ডেকোরেশান থাকবে না অন্য কোনো ফুল হবে না পাতা যাতা যা যেরকম আছে থিম বা ডেকোরেশান করেন সেইরকম করে করবেন কিন্তু পুরোটাই ফুলের উপরে থাকবে ফুলটা যেন মেন ফোকাসে থাকে হুম একদম হয়ে যাবে তো হ্যাঁ ওরকমই এখনও ডেটটা ফাইনাল হয় নি তো আগে থেকেই আমরা ইভেন্ট ম্যানেজারদেরকে ফোন করে বলছিলাম আর কি তো সেরকম ভালো পাই নি তো আপনাদেরকে ওই জন্য ফোন করলাম হুম তাহলে ওটাই করবেন কারণ জিনিসপত্রগুলো সব সত্যিই দেখে নেওয়াটা ভালো হ্যাঁ তাহলে আপনাদেরকে পেমেন্ট কি কাজ করার সময় দিতে হয় না অ্যাডভান্স করতে হয় না পরে করবো আচ্ছা ঠিক আছে তাহলে সেইভাবে করে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি ওই কথাই রইলো